সাঁতারুদের সম্পর্কে আমার কোনো সেরকম মানে সম্পর্কে কোনো আইডিয়া নেই তো যারা প্রশিক্ষণ দেয় সাঁতার শেখায় তো তারা এর সম্বন্ধে ভালো বলতে পারবে কারণ ওই সম্বন্ধে তো আমার অতটা মানে জানা নেই তো ওরাই ভালো বলতে পারবে আমার যেটা মনে হয় কীভাবে সাঁতারের পোশাক গগলের ওটা আমার ঠিক জ্ঞান নেই বা অভিজ্ঞতা নেই ওটা আমি ঠিক বলতে পারব না কিন্তু আমার মনে হয় যারা সাঁতার শেখে বা যারা সাঁতার করে তাদের ভালো করে দেখভাল করা মানে জিনিস শেখান আর কি তারা ভালো করে প্রশিক্ষণটা দেয় যাতে ওদের কানে জল না ঢোকে বা মুখে জল না খেয়ে ফেলে বা নাকে জল না ঢোকে তার জন্য ওরা সাবধানতা করে হয়তো কিন্তু যে সাঁতারের পোশাক ক্যাপ এগুলো ওনাদের ব্যবহারযোগ্য সাঁতারের ক্ষেত্রে কেন ধরো ক্যাপ পরলে ওদের চুলগুলো যাতে যখন তখন ভিজতে না পারে তার পরে গগলস পরলে জলে অসুবিধে না হয় পোশাক পরলে পোশাক হয়তো পরলে ওদের একটু আরামদায়ক মনে হয় ব্যায়াম ট্যায়াম করতে হয় সাঁতারের ক্ষেত্রে তো ও আমার এইটুকু অভিজ্ঞতা রয়েছে আর বেশি প্রশিক্ষণ যারা আছে তারা আরও ভালো বলতে পারবে এই সম্বন্ধে আমি যেটুকু আমার অভিজ্ঞতা থাকল সেটুকু আমি বললাম আর কি